আমার পড়া শেষ বইটি যা সত্যিই আমার জীবনকে প্রভাবিত করেছে সেটি হল বাইবেল বাইবেল মূলত প্রভু যিশুর আত্মজীবনী এবং প্রভু যিশুর বচন প্রভু যিশুর বচনে বলা আছে অনেক ভালো কাজ করতে নিজের জীবনকে শুধরে নিতে নিজের জীবনকে পরিবর্তন করতে ধর্ম নয় জীবন পরিবর্তনই মূল আদর্শ এই বচনে বলা আছে কোনো মিথ্যাচার না করতে অন্যের সাহায্য করতে অন্যকে সঠিক পথে নিয়ে আসতে যে নেশা পানিতে মত্ত হয়ে আছে তাকেও বুঝিয়ে সঠিক পথ দেখাতে যে খারাপ কাজে লিপ্ত হয়ে আছে তাকেও সঠিক পথ দেখাতে এছাড়া নিজে অনেক অনেক বেশি ভালো হতে এইভাবে আমি যিশুর বাইবেল পড়েছি এবং সেই বাইবেল আমার জীবনকে সত্যি সত্যিই প্রভাবিত করেছে আমার জীবনকে পরিবর্তন করেছে আমি নিজেকে অনেকভাবে শুধরে নিতে পেরেছি আমি মিথ্যাচার থেকে দূরে থাকি আমি অন্যকে ভালো করার চেষ্টা করি আমি অন্যের ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করি এবং সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি সেইভাবেই আমি মনে করি বাইবেল আমার জীবনের এক ভীষণ বড় প্রভাবক এবং সত্যিই এটাতে আমি অনেক বেশি উপকৃত হয়েছি